আমি মুসলিম ধর্মের সাথে যুক্ত পবিত্র গ্রন্থর মধ্যে যে গ্রন্থটি রয়েছে সেটি রয়েছে কোরান কোরানে হচ্ছে মুসলিম ধর্মের ধর্মগ্রন্থ এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশান লেখা আছে এবং পুরো মুসলিম ধর্মের যত বাণী সবই কোরানের মধ্যেই রয়েছে এবং কোরানকে আরও ভালোভাবে বিশ্লেষণ করতে চাইলে প্রত্যেকটি আয়াতের ওপর থেকে একটি করে হাদিস তৈরি করা হয়েছে এবং সেই হাদিস পড়লে কোরানের ডিটেলস জানা যায় মানে সহ

মুসলিম ধর্মের অন্য কোনো আর গ্রন্থ বা বই বা প্রতীক নেই একজন মুসলিম ধর্মলম্বীকে সাধারণত পাঁচ পাঁচ ওয়াক্ত বা পাঁচটা সময় দিনে তাদের প্রে টাইম বা নামাজ আদায় করতে হয় এবং রমজান মাসে ত্রিশ দিন তাদের রোজা পালন করতে হয় এ হচ্ছে তাদের জীবনযাপনের সংক্ষিপ্ত ধারণা এবং তাদের টোটাল যা সম্পত্তি থাকে তার সেই সম্পত্তির পরিমাণ প্রচুর হলে তাদেরকে হজ পালন এবং জাকাত দেওয়ার একটি নিয়মাবলী রয়েছে যার ফলে প্রত্যেক মুসলিম ধর্মলম্বী যাদের সামর্থ্য অনুযায়ী তারা হজ পালন করতে করতে যান এবং হজ পালনের পরে তাদেরকে কিছু অনৈতিক কাজকর্ম থেকে বিরত থাকতে হয় যার ফলে সাধারণতই একটু বয়স্ করে এবং বয়স্ক লোকেরাই হজ পালনে নিমগ্ন হয় যাতে তারা সেখান থেকে আসার পর সংসার জীবনের এই জাগতিক মোহমায়া ত্যাগ করে নিজেকে পুরোটাই আল্লার পথে বিনিয়োগ করতে পারে এই হচ্ছে মুসলিম ধর্মের ধর্মগ্রন্থ এবং ধর্মের কিছু দিক